স্থানীয় স্কুলে ভর্তির পদ্ধতি হলো এখানে এ নানা রকমভাবে ভর্তির পদ্ধতি আছে যেমন বেসরকারি স্কুলগুলোতে এ এখানে পরীক্ষা নেওয়া হয় তারপর ভর্তি করা হয় যারা ভা পরীক্ষায় পাস করে বা ভালো নম্বর পায় তারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং যারা ভালো নম্বর করতে পারে না তারা এই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় না এবং সরকারি স্কুলগুলোতে দেখা হয় যে এ যার বয়স হয়ে যায় ছ বছর তাকে এখানে ভর্তি নেয়া হয় এবং এখানে ভর্তি করার জন্য যেই নথিগুলি লাগে সেইগুলি হলো জন্ম সার্টিফিকেট এবং এখন যেটা সবার লাগে সেটা হলো আধার কার্ড আর এবং ভর্তির জন্য সরকারি স্কুলগুলোনে কোনো টাকা লাগে না এবং বেসরকারি স্কুলগুলোনে সব রকম টাকা লাগে যেই স্কুলে যেমন টাকা নেয় অ্যায় ভর্তি হওয়ার জন্য সব স্কুলেই মোটামুটি টাকা লাগে যেমন ও নার্সারি স্কুলগুলোতে টাকা লাগে এবং প্রাইমারির যেগুলো সরকারি হয় সেই স্কুলগুলোনে টাকা লাগে না প্রাইভেট কোনো স্কুলে ভর্তি হতে গেলেই টাকা লাগে কিন্তু সেই দিক থেকে সরকারি স্কুলে ভর্তি হতে গেলে কোনো টাকা লাগে না তো আমাদের সেইস্ এখানের স্থানীয় স্কুলে এই রকমভাবে ভর্তি করা হয়